ওই আমি বিভিন্ন ধরণের ভিডিও গেম সম্পর্কে সচেতন যেমন ফ্রি ফায়ার ও পাবজি কল অফ ডিউটি এগুলি আমি খেলেছি এগুলি আমি ওই এইগুলি আমাকে খুবই মজা দেয় খুবই আনন্দ দেয় আমরা বন্ধুদের সাথে একসাথে খেলি ওই সব গেমগুলা বিভিন্ন ধরণের অভিযান সম্পর্কে বলা আছে যেমন বিভিন্ন পাহাড়ে ঘুরতে যাওয়া বিভিন্ন পাহাড়ে অবতরণ করা সেখানে শত্রুদের মারা সেখান থেকে গাড়ি করে আবার সমুদ্রে যাওয়া সমুদ্রের উপর দিয়ে আবার পাহাড়ে যাওয়া পাহাড় থেকে বিভিন্ন মহাদেশে যাওয়া বিভিন্ন দেশ যাওয়া বিভিন্ন দেশগুলি ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে তারা সেখানে আমার বিভিন্ন আরও বন্ধু আছে সে সব বন্ধুদের সঙ্গে আমরা আড্ডা দিতে পারি সেই সব বন্ধুদের সঙ্গে আমরা বিভিন্ন কথা বলতে পারি আবার সেখান থেকে আবার নিজের বাড়ি আসতে পারি সেখানে আমার পরিবারের লোকজন আছে তাদের সঙ্গে কথা বলতে পারি এইভাবে আমাকে ভিডিও গেমগুলি খুবই মজা দেয় আমাকে